হ্যালো এটা কি দত্ত ফাস্ট ফুড সেন্টার ও আচ্ছা ঠিক আছে আপনাদের যে ডেলিভারি বয় আমাদের বাড়িতে এসেছিলেন উনি কিন্তু সঠিক সময়ে আমাদের খাবারটা দিতে পেরেছেন এবং এই যে ঝড় জলকে উপেক্ষা না করে উনি আমাদের বাড়ি এসেছেন আমরা কিন্তু তার জন্য খুব খুশি হয়েছি এমনকি আমরা চা খেতে বললাম উনি কিন্তু চা খেলেন না কারণ ওনার আরও দু তিন জায়গায় ডেলিভারির ব্যাপার ছিল সেই জন্য উনি কিন্তু একটু বেরিয়ে গেলেন আমরা খুব খুশি হয়েছি এবং পরবর্তী পর্যায়ে আমাদের যদি কোনো খাবারের প্রয়োজন হয় আমরা আপনাদের দোকান থেকেই অর্ডার দিয়ে খাবার নেবো